আজকের যুব সমাজের বেকারত্ব নিয়ে ভাবার ব্যাপারটা হচ্ছে যে তোম আজকের যুব সমাজের সবাই যদি ভাবে যে আমরা চাকরি করবো সেটা কিন্তু ভেবে থাকলে হবে না একটু চিন্তা ভাবনাগুলোকে চেঞ্জ করতে হবে মানে কিছু চাকরি করবে কিছু ব্যবসার দিকে এগোবে এইভাবে না হলে যুব সমাজ এগোতে পারবে না আর যুব সমাজের কাজ বেকারত্ব মেটাবার জন্য বিভিন্ন ধরনের যে পন্থা নিতে হবে যেমন সরকারকে চেষ্টা করতে হবে যে ও আমাদের যে আই টি সেক্টারের উপর মনোযোগ দিচ্ছেন ঠিক কথা কিন্তু আমাদের পুরোনো যে সব ভ বড়ো বড়ো ইন্ডাস্ট্রিগুলো ছিলো বা সো প্রতিষ্ঠানগুলো ছিলো সেইগুলো যে বন্ধ হয়ে পড়ে আছে সেইগুলো যাতে চালু করা যায় সেই দিকে একটু নজর যদি দেওয়া যায় তাহলে অনেকটা উপকার লাগবে এতে অ এতে এখনকার যে আইটি সেক্টারের যে যতো কর্ম সংস্থান হবে তার থেকে অনেক তুলনায় অনেক বেশি কর্মসংস্থান এই সে ওয়ে সরকারি প্রতিষ্ঠানগুলো যদি খোলা যায় সরকারের উদ্যোগে তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে